ঝাড়গ্রাম জেলার বিশেষ বিশেষ মন্দিরগুলো হল চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির সাবিত্রী মন্দির এছাড়াও রাজবাড়ির মন্দির বিভিন্ন শিব মন্দিরও আছে এখানকার মানুষজন এই মন্দিরগুলোতে বিভিন্ন উৎসব করে থাকে বিভিন্ন পূজাও অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়াও ঝাড়গ্রাম জেলার লালগড় গ্রামে বিভিন্ন আদিবাসীর বসবাস সেই আদিবাসীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানও পালন করতে পারে ঝাড়গ্রাম জেলায় শ্রাবণ মাসে শিব পুজো উপলক্ষ্যে বড় একটা মেলা বসে সেই মেলার নাম শ্রাবণী মেলা এই মেলাতে বিভিন্ন মানুষজন ঘুরতে আসে এবং মেলাতে আনন্দ করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অনেক জেলার মানুষজনও ঝাড়গ্রামে বিভিন্ন মন্দিরগুলো দেখতে যায় ধর্মীয় স্থান হিসেবে ঝাড়গ্রাম জেলার এই মন্দিরগুলো এবং এই অনুষ্ঠান উৎসবগুলো খুবই পরিচিতি